আমি আমার একটি বোটের হেডফোন রয়েছে যেটি আমি প্রথমে অনলাইনে দেখছিলাম যেটা অনলাইনের দাম অনেক বেশি বাট কিন্তু পরবর্তীতে আমি দোকান থেকে সেটা নিয়েছি দোকানে অনেক কম টাকায় এটা পেয়েছি আমি এবং তারপরে এটা বোটের এবং এটার রঙ হলো কালো এবং লাল

তার জন্য এয়ার বলগুলো খুবই প্রয়োজন হেডফোনের ব্লুটুথ সিস্টেমটাও এখন খুব উন্নত আর এটা মানে ওয়ারলেস হয় এটা অন করতেও খুব ভালো আর এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মাধ্যমেও কাজ হয় হেডফোনটা আমি সাউন্ড হেডফোনের সাউন্ডের সিস্টেমও খুব ভালো এবং হেডফোনে মাইক্রোফোনের সিস্টেমটাও খুব ভালো